আমাদের বাড়ির কাছে ব্লক অফিস আছে ব্লক অফিসের সেইখানে ছোটো বড়ো সব মিলে মিশে বাড়ি ভাড়া দেওয়া হয় ব্লক অফিসে অনেকেই চাকরি করে তারাও এইখানে রয়েছে তাদের কোনো অসুবিধা হয় না সামনে বাজার সবজি দোকান বাজার ভুসিমাল দোকান সব আছে তারা সেইখানে সব কিনে ওইখানে রান্নাপত্র সব করে তাদের কোনো জলের অসুবিধা হয় না ফ্যান পাখা আছে তাদের কোনো অসুবিধা হয় না এই সব দেখে আমার এগুলো খুব ভালো লাগে আমার সামনেই বাড়ি আমিও যাই যেতে যেতেই আমি পথের মধ্যে নিয়ে দেখি কত সুযোগ সুবিধা আছে তাদের জন্য অনেকে আছে ব্লক অফিসে চাকরি করে কেউ বা সামনেই কেউ পৌরসভায় চাকরি করে কেউ স্কুলে থাকে ভাড়া দেওয়া যায় কেউ হচ্ছে অফিস যায় ছোটো খাটো কম পয়সাতেই তাদের জন্যেই করা হয়েছে সুযোগ সুবিধা তাদের জন্যই আছে বেশী করে অনেক দূর দূরান্ত থেকে আসছে তাদের এখানে আসে চাকরির জন্য চাকরি পয়সার জন্য এইসব ব্যবস্থাগুলো আমি দেখি আমার খুব ভালো লাগে